আমি কার্টে অনেকগুলো খাবার অর্ডার করেছি যেমন বিরিয়ানি আছে মোমো আছে চিকেন কষা আছে চাউমিন আছে আমার এখন আর এগুলো লাগবে না তাই আমি এগুলো সরিয়ে দিতে চাই